শখ হিসেবে বাগান করার প্রেরণাটা আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের থেকেই পেয়েছি এছাড়া কিছু আত্মীয় স্বজনের বাড়িতে গেছি সেখানে গাছ দেখে সুন্দর করে সাজানো গাছ দেখে আমার ভীষণ ভালো লাগতো যে নিজের বাড়িতেও যেই গাছগুলোর সঙ্গে যদি সময় কাটাতে পারি তাহলে আমার ভাল লাগবে তো প্রেরণা বলতে যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ওরা ভীষণভাবে গাছ লাগাতেন গাছ পরিচর্যা করতেন এবং আমার বাড়িতে কিছুটা জায়গা আছে যে জায়গায় আমি গাছ করার শখটা আর কি পরিপুর্ণ করতে পারি বাগান করা রয়েছে আমার সে বাগানে ফলের গাছ ফুলের গাছ সবজি গাছ সব ধরনের গাছই আমার সেখানে আছে এবং এটা আমার খুব ভালোবাসার জিনিস